হ্যাঁ বলছিলাম যে এ অশোক বস্ত্রালয় থেকে কি কি অফারের এসেছে সেটা নিয়ে জানার জন্য ফোন করেছিলাম হ্যাঁ জামা প্যান্ট হ্যাঁ ছেলেদের আচ্ছা বলছিলাম যে গেঞ্জির ক্ষেত্রে যদি আমি কোন খেলোয়াড়ের নাম লেখাতে চাই বা কিছু ছবি দিতে চাই সেগুলো কি আমি করতে পারি তো আপনি তো আপনি কি করবেন কিন্তু টাকা কি ওইটার মধ্যেই হয়ে যাবে না আরও বাড়তি লাগবে কেন আপনারা অফার করেন না আচ্ছা বলছিলাম যে আমি যদি এখান থেকে মাপ বলে দিই তাহলে ওখান থেকে কি বা কাপড় বানানো যাবে তা আমি এই মুহূর্তে নেই দাদা বলছিলাম যে ক্যাশ অন ডেলিভারির কোন সুযোগ নেই কিন্তু আমার তো কিন্তু আমার তো অনলাইন পে বা কিছু তো নেই সে ক্ষেত্রে আমার তো অ্যাকাউন্ট তো নেই মানে অ্যাকাউন্টটা এই মুহূর্তে আমার বন্ধ চলছে মানে একটু বাউন্স হয়ে গেছে এমারজেন্সি একটু জরুরি আ আছে তো আপনি একটু দেখুন না কিছু যদি করতে পারেন ব্যবস্থা না না দেখুন না কিছু যদি ব্যবস্থা করা যায় আমি আপনাকে পরে এখান থেকে আরও এক্সট্রাও দিয়ে দিতে পারি টাকা আচ্ছা বলছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে কিছু বলুন তো কি কি আছে মানে ছোট বাচ্চা মেয়েদের আচ্ছা সুইমিং কস্টিউমগুলো কত মানে টাকা পড়বে আচ্ছা এই বে তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তাহলে পরিমাপগুলো আপনি একটু মানে বানিয়ে একটু দেবেন নাকি আচ্ছা ধন্যবাদ